আমার একবার পাখিদের ক্লাবে যাওয়ার সৌভাগ্য হয়েছিল তাতে আমি দেখেছিলাম সেখানে যারা আসে বা থাকে তাদের আ সবসময় আলোচনার বিষয়বস্তু হলো পাখি পাখিরা কীভাবে ভালো থাকবে কীভাবে সুস্থ থাকবে পাখিদের আরও কীভাবে ভালো করা যায় সেই চিন্তা ভাবনাই তারা করে ওখানে গিয়ে অনেক কিছু শিখতে পেরেছি যেমন যেমন একটা ছোট পাখিকে কীভাবে বড় করা যায় কোনো পাখি অসুস্থ হলে কীভাবে তাদের সুস্থ করা যায় বা ঠিক করা যায় ওখানে অনেক পাখি বি বিশেষজ্ঞরা আসে তারা এসে তাদের মতামত রাখে ওখানে গেলে আপনার পাখিদের প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে